আমি দুর্গাপুজো এবং হোলি এই দুটো উৎসব ভীষণভাবে পালন করি দুর্গাপুজোর দিন আমি বন্ধুদের সঙ্গে দেখা করি পরিবারে লোকজনেদের সঙ্গে দেখা করি এবং প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে যাই হোলির দিন আমি প্রচুর রঙ মাখি এবং নানারকম খাওয়াদাওয়া করি